আমার তৈরি খাবার আমাদের পরিবারের সকলেরই ভালো লাগে এবং সে খাবার খেয়ে সবাই খুব আমার যশ করে আমি তার জন্য আমার একবার আমি শুক্তো রেঁধেছিলাম সেই শুক্তোটা খাবার পর আমার ননদ বলছে বৌদি তুমি এই শুক্তোটা কী করে রাঁধলে আমাকে রেসিপিটা একটু বল আমি বললাম শুক্তো রান্না এমন তো কোনো ব্যাপারই নয় শুক্তোতে আলু দেবে কাঁচকলা দেবে সজনে ডাঁটা দেবে গাজর থাকলে গাজর দেবে বেগুন দেবে কালনা দেবে এসব দিয়ে এগুলাকে একটু তেলে ভাপাতে হবে ভাপানোর পর নামিয়ে নিয়ে শুক্তোর একটা গরম মশলা করে নিতে হয় গুঁড়ো মশলা ভেজে যেমন ধরুন ধনে তারপরে রাঁধুনি রাঁধুনি অবশ্যই শুক্তোয় দিতে হবে কারণ শুক্তোয় রাঁধুনি না দিলে শুক্তো একটুকুও ভালো হয় না তারপরে সর্ষে গোটা ধনে আর এইসব ভেজে শুকনো লঙ্কা কাঠ খোলায় ভেজে এগুলোকে গুঁড়িয়ে নিতে হবে গুঁড়িয়ে নেওয়ার পর শুক্তোটি এবারে তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ এইসব দিয়ে টমেটো কুঁচি আর ফোড়নে থাকবে গোটা গরম মশলা এইসব দেওয়ার পর মশলাটাকে দিয়ে দিলে সবজিগুলো দিয়ে আচ্ছা করে নেড়ে দিয়ে একটু দুধ থাকলে দুধ দিলে তাহলে শুক্তোটা আরো ভালো হয় এইসব দেওয়ার পর শুক্তোটা এবার পরিমাণ মতো নুন চেখে নামিয়ে নেবে এইভাবে আমি আমার ননদকে বলেছিলাম রেসিপিটা যে এইভাবে করলে শুক্তোটা খুব দারুণ হয়